হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ আসলে তোমার কাজগুলো তো ঠিকভাবে হচ্ছে না সেই জন্য তোমাকে কল করতে বলেছি না কাজ যদি আপনি সেভাবে করতেন তাহলে কি আমি আপনাকে ফোন করতে বলতাম নিশ্চয়ই না কিছু তো আপনার হচ্ছে অসুবিধা দেখেছি সেই জন্যই বলেছি তাই না আমার অনেক কাজেই অসুবিধা হচ্ছে অনেক কাজেই তুমি পরিষ্কারভাবে করছ না সেই জন্যই আমি তোমাকে কল করতে বলেছি দেখুন হচ্ছে আপনাকে যেই বললাম যে পরিষ্কার হচ্ছে না তখনই ঝাঁট দিয়েছি মুছেছি আপনি বলতে শুরু করলেন তার মানে নিজের ভুলটা নিজেই বুঝতে পারছেন তাই তো যে ঠিকভাবে করছেন না তাহলে আগে থেকে আপনি কেন বললেন আগে থেকে আপনি কেন বললেন আগে থেকে আপনি বললেন মানে নিশ্চয় সেটাতে কিছু ভুল আছে আমি তো বলিনি যে ভালো করে ঝাঁট দেওয়া হয়নি আমি বলেছি পরিষ্কার কাজ হয়নি সেটা বাসন ধোয়াও হতে পারত সেটা অন্য কাজও হতো কাপড় কাচাও হতে পারত পরিষ্কার কাজের মধ্যে অনেক কিছুই পড়ে কিন্তু আগে কেন আপনি এগুলো বলেছেন তার মানে আপনি জানেন যে ওখানে ফাঁকি দিয়েছেন না ফাঁকি তো আছে আর আপনি তো জানেন আমি ঢোকার সময়ই বলে দিয়েছিলাম যে আমার ঘরে একজন বৃদ্ধা মহিলা আছে তো তিনি হচ্ছে মেঝেতে যদি জল পড়ে থাকে কোনোভাবে স্লিপ করতে পারে বলেছিলাম না এটা দেখুন ভুল হওয়ার তো কিছু নেই একটু ভুলের জন্যে বড় কিছু ক্ষতি হয়ে যেতে পারে বুঝতে পারছেন একজন বয়স্ক মানুষ বাড়িতে রাখা মানে কতটা চিন্তার ব্যাপার যে খেয়াল রাখতে হয় কতটা না সেটা তো শোনো সেটা শুনে আমার কোনো লাভ নেই আপনি পনেরোটা বাড়িতে করুন কুড়িটা বাড়িতে করুন এইটা জানবেন যে আমি একটা বাড়িতে করলেও সেটা যেন আমি ঠিকঠাকভাবে করি এটাই জানা উচিত আমিও আপনাকে এই প্রথমবারই বললাম এর আগে যতজন কাজ করেছে তারা পাঁচ বছর কেউ ছবছরও কাজ করেছে আমাকে কোনোদিন বলতে হয়নি তোমাকে ঢোকার সময়ই বলে দিয়েছিলাম যে এইভাবেই কাজটা করতে হবে তখন তো খুব বলেছিলেন যে হ্যাঁ আমি সবটা খেয়াল করতে পারি আমি এত তখনও এটাই বলেছিলেন অনেক বাড়িতে কাজ করি এই করি ঠিক আছে আর পরের বার থেকে যেন খেয়াল রাখেন আমাকে যেন না আর ফোন করতে বলতে হয় ঠিক আছে রাখুন রাখুন হ্যাঁ হ্যাঁ